আমাদের পাড়ায় কিছুদিন আগে একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল রক্তদানের পর কিছু বয়স্ক মানুষকে বস্ত্র দান বা বস্ত্র বিতরণ করেছিল আমাদের পাড়ার যারা সব এইসব রক্তদান শিবিরের আয়োজন করেছিল আমার সেইটা দেখে খুব ভালো লেগেছিল আমি সেইটাতে খুব আনন্দিতও হয়েছিলাম